মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে আমার এলাকার লোকেদের জন্য ক্রীড়া খাত দ্বারা পরিচালিত প্রোগ্রামগুলি কী কী এবং এ যেমন পরামর্শদাতা স্বাস্থ্য সুবিধা মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে আমাদের এলাকায় জ লোকেদের জন্য ক্রীড়া খাত দ্বারা পরিচালিত প্রোগ্রামগুলি হলো যেমন নানা ধরনের খেলা করানো হয় আমাদের গ্রাম থেকে যেমন ক্রিকেট ফুটবল কাবাডি ইত্যাদি হাডুডু তারপর আরও নানা রকমের খেলাধুলো এবারে একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় ইত্যাদি সব করাও যাতে মা ছেলে বাচ্চা ছেলে মেয়েদের বা উপযুক্ত বয়স্কদের সামা সামগ্রিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায় এবং সেগুলো ঠিক থাকে এবং এ এইগুলোর পরামর্শদাতা যেমন কোনো ছেলেটি স্বাস্থ্য মানসিকভাবে মানসিক স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হয়ে যায় তাকে তার আর তা অন্য অন্য পরামর্শ দিয়ে দ্বারা অভিজ্ঞ ব্যক্তিরা পরামর্শ দিয়ে তার মানসিক চিন্তা ভাবনাকে দূর করে এবং খেলাধুলায় আগ্রহী করে করায় এবং তারপর তার মানসিক স্বাস্থ্য ঠিক হয়ে ওঠে এবং স্বাস্থ্য সুবিধা দিয়ে যেমন নানা ধরনের যেমন সমস্যা হলে খেলতে খেলতে নানা ধরনের সমস্যা হয় সেইক্ষেত্রে নানা ধরনের তারা চিকিৎসা ব্যবস্থা দিয়ে তাদেরকে সাহায্য করে